আমি একবার পুরী বেড়াতে গিয়েছিলাম এবং আমি সমস্ত জায়গাটা ঘুরে দেখি তারপর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে করতে জগন্নাথ দেবের কবরের সামনে পা দিয়ে দিই তখন আমাকে সবাই বকাবকি করে এবং আমি প্রণাম করে সরে আসি তারপর সবাই বলল স্বর্গদান দেখতে যাবো আমি ভেবেছি স্বর্গদান বলতে মনে হয় স্বর্গের দান খুব সুন্দর একটা জায়গা হবে তারপর স্বর্গদানে যেয়ে হাজির হলাম দেখলাম সব দেহ দাহ করা হচ্ছে আমি ভীষণভাবে থমকে যাই এবং খারা আমাকে খারাপ লাগে খুব তারপর আমি এই কুসংস্কারের সম্মুখীন হয়েছিলাম